ভারতের সবথেকে জনপ্রিয় খেলা হল ক্রিকেট খেলা যেটা দেশে বিদেশে সকলে মানুষ কিন্তু খেলে এবং খেলাটা দেখতেও খুব পছন্দ করে আমাদের এখানে ছেলেরা এখনও শচীন টেনডুলকর বা সৌরভ গাঙ্গুলী এদের নাম করলে এখনও তারা লাফিয়ে উঠে এবং ক্রিকেটের ব্যাট নিয়ে প্রত্যেকদিন তারা ক্রিকেট খেলতে যায় এবং খেলা দেখতেও খুব পছন্দ করে